পশ্চিমবঙ্গের মধ্যে কেনাকাটা আর অভিজ্ঞতা যদি বলেন তাহলে শান্তিনিকেতন প্রথম কথাই বলবো ওখানে মাটির জিনিস থেকে শুরু করে আপনি হচ্ছে নানারকম কারুকার্যের ব্যাগ বা শাড়ি আপনার মানে প্রয়োজনীয় জিনিস সবকিছুই পেয়ে যাবেন ওখানে খুবই কম দামে এ কলকাতার শপিং মলে যেমন তারপরে যদি আপনি পাইকারি রেটে নিতে চান মঙ্গলাহাটে তো আর যদি হচ্ছে দার্জিলিংয়ের কথা বলি দার্জিলিংয়ের ওখানে তো চা বিখ্যাত এবং সেখানে যদি আপনি যান দেখতে পাবেন কীভাবে কাঁচা পাতা তুলে মেশিনের দ্বারাই শুকনো করা হচ্ছে এবং কত রকমের চায়ের কোয়ালিটি এইসব দেখা যাবে আর কৃষ্ণনগরে হচ্ছে আপনি গেলেন হচ্ছে ঘুরতে গেলে দেখতে পাবে লাইটের জগৎ জোড়া বিখ্যাত লাইটিংয়ের জন্য